আমি গেছি বলতে আমার জায়গা হল আমি বেড়াতে গিয়েছিলাম একবার দিঘাতে সেখানে আমি আমার বাড়ির সঙ্গেই গিয়েছিলাম সেই জায়গায় আমি দেখেছিলাম এক বিরাট সমুদ্র সেই সমুদ্র আর পাশে বালির চর সেই সমুদ্রের সাইডে এক সূর্য উঠা ভোরেরবেলায় যে সূর্য ওঠা সেই দৃশ্যটা দেখার জন্য কত মানুষ দূরদূরান্ত থেকে এসে উপস্থিত হচ্ছে আর আমরাও সেই সূর্য ওঠা দেখার জন্য রাতের অন্ধকারে চলে যাচ্ছি যেয়ে সেখানে পৌঁছাচ্ছি কখন সে সূর্য ওঠাটা দেখা যাবে সেই সূর্য দেখার যে আনন্দ আর সমুদ্রের ঢেউ সেই সমুদ্রের ঢেউয়ের যে উত্তাল পাতাল সেই উত্তাল দেখে মনে হয় যেন কি ভয়ে বুক কেঁপে ওঠে আর তার সাথে সাথে ওখানে সমুদ্রে চান করা সেটাও খুব ভালো লাগে সেটাও মনে হয় সত্যিই সমুদ্রের ঢেউটা গায়ে জলটা লাগলে মনে হল জীবনটা সার্থক হল এই চানের যে আনন্দ সেই যে মুহূর্ত এই মুহূর্তটা খুব মিস করি এই সেখানে ঘুরতে যেয়ে এই নানা ধরনের ছোটো ছোটো মুহুর্ত আনন্দগুলো খুঁজে পায় আর সেগুলো স্মৃতি হয়ে রয়ে যায়